আমি আমার বাগান নিজের হাতে তৈরি করেছি সেখানে শাক সবজি কিছু ফলের গাছ যেমন আম পেয়ারা নারকেল জামরুল এগুলো লাগিয়েছি তার সাথে সাথে কিছু ফুল লাগিয়েছি এমন গাঁদা ফুল টগর ফুল চন্দ্রমুখী সূর্যমুখী এগুলো লাগিয়েছি এবং ওই শাক সবজিগুলো না একটু হতে না হতেই খুব পোকা উপদ্রব হয়ে যায় কীটপতঙ্গ আছে মশা বিভিন্ন জায়গায় ভনভন করে উড়ে বেড়ায় পোকায় বেঁধে দেয় তার জন্য আমাদের কীটনাশক স্প্রে করতে হয় আবার ফুলগুলো ফুটতে না ফুটতেই যো পোকা লেগে যায় এরকম বিভিন্ন জিনিসের জন্যই আমাদেরকে এখন ওষুধ দিতে হয় বিভিন্ন সার দিতে হয় ঠিকমতো সময়ে জল দিতে হয় যাতে ওসবের হাত থেকে আমরা বাঁচতে পারি এবং ওই বাগানটি আমার শখের বাগান সে বাগানটি তৈরি করি আমি সে মাছের গা মা গাছের মাটিগুলো কুপই ঘাসপালা এগুলো ছিঁড়ে দিই আর ওসব পোকামাকড়ের জন্য কীটপতঙ্গ মশার জন্য আমি মাঝে মাঝে কীটনাশক ঔষধ স্প্রে করি